আমার প্রিয় বই হচ্ছে ফেলুদা সেখান থেকে আমি নানা রকম রহস্য রোমাঞ্চকর কাহিনী জানতে পারি নানা রকম ঘটনাপ্রবণ মানুষের প্রভৃতির কথা জানতে পারি